বাঙালিদের বিভিন্ন উৎসবের মধ্যে বিশেষ করে ধর্মীয় দুর্গাপূজা একটি অন্যতম প্রধান উৎসব শুধু আমরা কেন সমস্ত বাংলাবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই চারটি দিনের জন্যই অপেক্ষা করে থাকেন সারা বছরে এটি এটি যেহেতু বা বাঙালি তথা হিন্দুদের একটি প্রধান উৎসব এর জন্য আলাদা কিছু প্রস্তুতি থাকে এবং সারা বছর সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে এর জন্য বিভিন্ন ব্যবস্থাপনা থাকে বিভিন্ন ধরনের খাওয়া খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকে নতুন পোশাক আশাক কেনা হয় প্রচুর আনন্দ হয় সমস্ত বন্ধুবান্ধব আত্মীয়রা আসেন পুজোতে অঞ্জলী দিতে যাওয়ার জন্য বিশেষ আগ্রহ দেখা যায় এছাড়াও অষ্টমীতে নবমীতে এবং দশমীতে বিভিন্ন বাঙালিয়ানার নানা ধরনের আইটেম বিভিন্ন ধরনের পদ নতুন নতুন নতুন পদ রান্না এবং খাওয়াদাওয়া করা হয় নিরামিষ আমিষ সব ধরনেরই রান্নাবান্না থাকে এছাড়া সবার জন্য বিভিন্ন ধরনের পোশাকও থাকে যেমন পাঞ্জাবী টি শার্ট এছাড়া মেয়েদের জন্য শাড়ি ইত্যাদি বিভিন্ন পোশাক আশাকের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এবং সাথে বিজয়াতে বাড়তি পাওনা হিসাবে মিষ্টি মুখও করা হয়ে থাকে